হ্যালো হ্যাঁ কী করছিস রে হুম কোর্টের তো আর কি কাগজপত্র ঘাটবি কোর্টেতে যা অসুবিধা হচ্ছে কীভাবে যে ওটা ঠিক হবে হ্যাঁ হ্যাঁ ওইখানে হচ্ছে যে জজগুলো আসছে বিচারকমন্ডলীগুলো তারা ঠিক মতো করে কাজের ইচ্ছেও নেই আসেও কাজেতে দেরি করে এই জন্য সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে তাদের জন্য আবার কিছু দিন ছাড়া ছাড়াই বিচারক পরিবর্তন হচ্ছে সেই জন্য একটা এক একটা কেস কতো দিন এক একটা মামলা কতো দিন ধরে চলছে হুম আর সেই ভোগান্তিটা সাধারণ মানুষদেরকে পোহাতে হচ্ছে কী করলে যে এটা ঠিক হবে জানি না আর সরকারের এটা দেখ হুম আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলাটার ওই নামসা কোর্টটাতে এটা বেশি হচ্ছে ওইটা সরকার একটু দেখ নজরও দিচ্ছে না ঠিকঠাকভাবে এই তাড়াতাড়ি করে কিছু দিন ছাড়া ছাড়াই বিচারক পরিবর্তন হচ্ছে সেই জন্যই আরও এই কেসগুলো ঝুলে রয়েছে যদি এক হ্যাঁ যদি একটা বিচারক থাকতো তাহলে ভালো হতো একটা মামলা উপরেই সে এই তো কিছু দিন তারপর কিছু দিন বাদে সেই কেসটা ঠিক হবে তাহলে হয়তো সে তার মতো শাস্তি দিয়ে দিতো কিন্তু কিছু দিন ছাড়া ছাড়াই বিচারক পরিবর্তন হচ্ছে নতুন বিচারক আসছে সে আবার সমস্ত রকম মামলাটা সে বুঝছে তার জানতে জানতেই এক দিন লেগে যাচ্ছে সে আবার পরের ডেট দিয়ে দিচ্ছে এই করে কতো কেস ঝুলে রয়েছে হুম সময়টা বেড়েই চলেছে কী যে করা যায় এইভাবে চললে সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হবে তাদের একটা মামলা নিয়েই কতো দিন চলছে

আচ্ছা ঠিক আছে রাখছি বুঝলি